আপনি কি শ্রীমতীর দোকান কোচবিহার নতুন পোশাক আস এই ওখান থেকে বলছেন তো কোচবিহার থেকে নতুন দোকান তা আমি আপনার কাছে অনেক তো মানে পোশাক অর্ডার করেছি সেগুলো কবে আসবে বলুন তো আমার তো অনুষ্ঠান বাড়িতে চলে এলো আমার এই দু এক দিন পরে হবে অনুষ্ঠানটা

হুম একটু দেখুন আপনারা দেখুন আপনাদের কাছে ভরসা করে আমরা অর্ডারটা করেছি তা এরকমভাবে এ করলে হবে আর একটু তাড়াতাড়ি মানে আপনি ফোন করুন আসার জন্য একটু তাড়াতাড়ি আমার তো মানে দরকার লাগবে হ্যাঁ দেখুন এক দু দিনের দু দিনের ভিতর যেন চলে আসে ঠিক আছে তো আমার দু তিন দিন পরেই অনুষ্ঠানটা হবে তা ওই জন্যই তো আমি আপনার কাছে অর্ডারগুলো দিয়েছি তা একটু দেখুন দেখুন যাতে তাতাড়ি চলে আসে হ্যাঁ একটু দেখুন তাড়াতাড়ি যেন চলে আসে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তবে রাখছি